হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন আপনার কী অসুবিধা আছে আপনার প্রবলেমটা কবে থেকে হচ্ছে হ্যাঁ কবে থেকে আপনার প্রবলেমটা হচ্ছে ও আপনি কোনো মেডিসিন নিয়েছেন হ্যাঁ আপনি খাওয়া দাওয়াটা কেমন করেন মানে তেল জাতীয় জিনিসটা কি বেশি করে খান তেল ঝাল জাতীয় জিনিসটা হ্যাঁ আপনাকে আগে হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে তেল ঝাল মশলাটা একটু কম খেতে হবে এবার খেয়ে হচ্ছে আমি আপনি কালকে চেক আপে আসুন আমি হচ্ছে দেখি দুটো মেডিসিন আপনাকে লিখে দেবো যদি তাতে না কমে তাহলে আপনাকে একটা ইউ এস জি করতে হবে ঠিক আছে আপনি দেখুন আপনি হচ্ছে খাওয়াটা একটু কন্ট্রোল করুন আর মেডিসিনগুলো টাইম মতো নিন নিয়ে তারপর আপনি একবার চেক আপে আসুন যে দেখছি যদি হচ্ছে মেডিসিনে কাজ হয় নাহলে ইউ এস জি করা হবে তারপর আমি আপনাকে জা জানিয়ে দেবো হ্যাঁ আপনি হচ্ছে একটু যে তরকারি যেমন প্লেন মাছের ঝোল খান তেল মশলা একটু কম দেবেন ঠিক আছে সকালে করে মাছ মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে তার পরে হচ্ছে ডালটা খেতে পারে আর একটু শাক সবজি জাতীয় জিনিসটা একটু বেশি খাবে হ্যাঁ আর মাংস তার পরে রিচ জাতীয় বা বাইরের খাবারটা হচ্ছে জাঙ্ক ফুডটা একটু কম খাবে ঠিক আছে তাহলে রাখ